হ্যালো হ্যাঁ দিদি বলুন কেমন আছেন বলুন হ্যাঁ বলুন এই চলে যাচ্ছে ভালোই বলুন কিন্তু কিন্তু কী করা যাবে বলুন তারপরে আপনি ভা ভেবে দেখুন আমাদের পাশ ফেল উঠে গেছে মানে ওদের এই এই জন্যে বাচ্চার কিছু হলেই তারা এ হাত কেটে দিচ্ছে সুইসাইড করে নিচ্ছে তাহলে কী করে হচ্ছে তাই সরকার থেকে এই ব্যবস্থা করছে আপনি এখানে কী করতে পারেন বলুন আর কলেজে পড়াতে যাই কলেজের কাউ কাউকে কিছু একটা বললাম গিয়ে দাদাদের ডেকে নিয়ে আসছে তারা আমাদের উপর হম্বিতম্বি করছে এই ইউনিয়ান তো আর কিছু বলারই নেই কী করবো বলুন কিছু করার নেই আমাদের এইগুলোই মেনে নিতে হবে হ্যাঁ এইটাই তো কথা এই যে ছোটোবেলা থেকে বাচ্চাদের উপরে একটা রাজনীতির প্রভাব পড়ছে এটা সত্যিই খুব খারাপ একটা বিষয় কিন্তু কী বা করা যাবে বলুন এগুলো নিয়ে আমাদের এইভাবে হ্যান্ডেল করতে হবে বিষয়গুলো থাকলো না অবশ্যই এই যদি পা একটা বাচ্চা হচ্ছে পাশ নম্বর না পেয়েও তাকে জোর করে তুলে দিতে হয় তাহলে স তো আর কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে